আমরা ধরি অতীত কাল অতীত সময়ে কিন্তু নারীদের শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ ছিল সেখানকার সময় নারীদের শিক্ষা দেওয়া হতো না তাছাড়া তাদেরকে বিধবা বিবাহ দেওয়া হতো এই বিরুদ্ধে আমাদের বিভিন্ন ধরনের ব্যক্তি যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছে স্বামী বিবেকানন্দ রয়েছেন তাছাড়া রাজা রামমোহন রয়েছে তারা বিভিন্ন ধরনের প্রতিবাদ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার প্রসার ঘটিয়েছেন নারী শিক্ষার প্রসারের পরে নারীরা ছেলেদের তুলনায় সমতুল্য হয়ে দাঁড়িয়েছে তারা বুঝতে পেরেছে যে হ্যাঁ নারীদের শিক্ষা হলে এটা সমাজ ব্যবস্থার অগ্রগতি ঘটবে এবং অগ্রগতি ঘটলেই সমাজ এগোবে পৃথিবী বাড়বে দেশ উন্নত হবে সব কিছু ভালো হবে এবং নারীরা যাতে উন্নত হয় সেদিক থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বেথুন কলেজ রয়েছে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে জেনারেল অ্যাসেম্বলি ইন্সটিটিউশন রয়েছে বিভিন্ন ধরনের ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেছেন তাছাড়া রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় আগে কী হতো না আগেকার সময় নারীদেরকে বিভিন্ন ধরনের বিয়ে দেওয়া হয়ে যেত ছোটো কম বয়সে বিয়ে দেওয়া বিধবা বিবাহ আন্দোলনের সৃষ্টি করেছিলেন তাছাড়া নারীদেরকে নারীদেরকে যে বিয়ে দেওয়ার পরে তাদের তাদের পুরুষরা মারা যেত তাদেরকে না সেই চিতায় আগুন দেওয়া হতো আগুন দেওয়া হতো এর ফলে কী না বিভিন্ন ধরনের নারীরা মারা যেত সেই বিরুদ্ধে রাজা রামমোহন রায় একটি আইন প্রতিষ্ঠা করে থাকেন আইন প্রতিষ্ঠার মাধ্যমে নারীদেরকে সুযোগ সুবিধা বর্তমান এর ফলে কিছু না বর্তমান জীবনকালে নারীদের শিক্ষার মান বিভিন্ন খুব উন্নত লাভ করেছে এখনকার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সরকারি চাকরিমূলক পরীক্ষা যেমন আমলাতন্ত্রে যে পরীক্ষাগুলি হয়ে থাকে সেইখানে বেশিরভাগটাই ছেলের ক্ষেত্রে মেয়েরা বেশি পরিমাণে সাফল্য লাভ করছে বিভিন্ন আই এ এস অফিসার থেকে শুরু করে আই পি এস অফিসার আর্মি থেকে শুরু করে পুলিশে বিভিন্ন নারীর সংযোগ ঘটছে এর ফলেতে বোঝা যাচ্ছে যে অতীতের থেকে বর্তমানে নারীদের শিক্ষা প্রসারে বিভিন্নভাবে উন্নতি ঘটেছে উন্নতি লাভ করেছে এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মেও নারীরা আরও উন্নতি লাভ করবে